আমাদের যে এই যে দূষণ ছড়ায় তার প্রধান দায়ী আমরা যে কেউ যখন তখন অসচেতন মুহুর্তে নিজের ব্যবহার করা জিনিসপত্রের যে সব মোড়ক থাকে বা যে সব অভুক্ত বা উদ্বৃত্ত জিনিস থাকে তারা রাস্তাঘাটে যে কোন জায়গাতে আমরা ডাস্টবিন থাকা সত্ত্বেও সেটা দেখে ফেলি না এর ফলেই আমাদের যে দূষণ ছড়ায় তার জন্য আমি মনে করি এটাই মূলত দায়ী তবে বর্তমানে আমাদের সরকার একটা ব্যবস্থা করেছে এবং ঘরে ঘরে নীল এবং সবুজ রঙের দুটো করে ডাস্টবিন দিচ্ছে যেটা খুবই উপকারী একটায় ওঁরা বলছেন ঘরে এসে ডেমোও দিয়ে গেছেন ওঁদের প্রতিনিধি যে একটাতে ডিস্পোজাল জিনিস ফেলবেন একটাতে নন ডিস্পোজাল জিনিস ফেলবেন এবং এটা যদি সবাই মেনে চলে তো আমি মনে করি আমাদের যে এই দূষণ তার মাত্রা অনেকটাই কমানো যাবে